হ্যাঁ এখন সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতা এখনকার সকল শিল্প অন্য অন্য অন্য সবকিছু নগর পরিকল্পনা সবই তো আগের থেকে শেখা আগেকার দিনে বেশি বেশি করে সভ্যতা ছিল গ্রীক সভ্যতা সভ্যতা তারপর আপনার হরপ্পা সভ্যতা সভ্যতা বৈদিক সভ্যতা এই সকল সভ্যতা অধিকাংশ সভ্যতাই ছিল নদীমাতৃক নদীকে কেন্দ্র করে সে সভ সে সেই সকল মানুষ ধারাবাহিক ভাবে আজকে যে সব গড়ে উঠছে সেই ধারাবাহিক ভাবে এখন আস্তে আস্তে মানুষ সভ্যতায় এসেছে এখন যে সকল শিল্প বলুন বা ব্যবসা বাণিজ্য বলুন সব কারখানা মানুষজন দেখে দেখে শিখে এখন আধুনিক হয়েছে আগে থেকে সে সব সভ্যতা এগুলো দেখে শিখে আজকের এই সভ্যতায় এসেছে